হ্যাঁ আমি দুটো কুর্তি নিয়েছিলাম অনলাইনে কুর্তি দুটো খুবই পছন্দের এবং কালারফুল ছিলো হ্যাঁ কুর্তি দুটো এতই ভালো আমি একটু কম দামের নিয়েছিলাম গরমে পরার জন্য হালকা তারপরে বেশ নরম সফ্ট আমার ভীষণ ভালো লেগেছে কুর্তি দুটো পরে কালারও ওঠে নি সেম টু সেম রয়েছে আমার ইচ্ছা আছে আরও দুটো কুর্তি নেওয়ার এমন কি মনে হয়েছিলো যেন হয়তো ধোয়ার পরে এটা কালার ফেড হবে কী এটা ছোটো হয়ে যাবে কিন্তু না সেভাবে কোনও আমার প্রব্লেম হয় নি কুর্তি দুটো খুবই সুন্দর